হ্যাঁ বৌদি কেমন আছো আমিও ভালো আছি বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ বলছিলাম যে আমার বর পটলের দোরমা খেতে খুব ভালোবাসে তো মানে কীরকমভাবে বানাব একটু যদি বলে দিতে হ্যাঁ আছে

আচ্ছা

আচ্ছা হ্যাঁ আচ্ছা হুম আচ্ছা বলছিলাম যে পটল যদি পাকা হয় তো কোনো আসুবিধা হবে কি আচ্ছা আর গরম মশলা এগুলো দিতে হবে আচ্ছা আর দই দই দিতে হয় নাকি

আচ্ছা হ্যাঁ আচ্ছা আর মশলা কতটা করে দিতে হবে মানে পরিমাণ কত এক চামচ দু চামচ করে দিলেই হবে তো আচ্ছা আর পোস্তটা কতটা দেব আচ্ছা আর পট পটলটা কি সিদ্ধ করতে হবে হুম ওটা পটলটা কাটব কতটা সাইজের মানে কীরকমভাবে কাটব আচ্ছা আর কাশ্মীরি লংকা ওটা কীরকমভাবে দেব ওগুলো আচ্ছা তাহলে লংকা দেওয়ার আর দরকার নেই না আচ্ছা কতগুলো টমেটো দিতে হবে আচ্ছা হ্যাঁ আর নারকেল কুঁচি ওটা কি একদম গুঁড়ো করে দিতে হবে না এমনি কিছুটা শক্ত থাকলেও হবে ঠিক আছে তাহলে ট্রাই চেষ্টা করছি করার হুম ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ